আসলে নাচটা আমার খুব শখের আমি নাচটাকে প্রতিযোগিতা হিসাবে নিই না আমি নাচতে ভালোবাসি আর নাচটাকে খুব ভালোবাসি তো ছোটবেলায় আমি নাচ শিখতামও কিন্তু এখন কোনও কারণে বা পড়াশুনোর চাপে এই নাচটাকে আমার কন্টিনিউ করা হয়নি ঠিকই কিন্তু নাচটাকে আমি ভালোবাসি এখনো পর্যন্ত মাঝে মধ্যে নিজের মোদ মনের মতন করে নিজের ঘরে নিজে নাচতে থাকি তো ছোটবেলায় আমি একবার আমি একটা প্রতিযোগিতা প্রতিযোগিতা ঠিক নয় একটা অনুষ্ঠানে নাচের পারফরম্যান্স করেছিলাম তো সেখানে আমি নাচতে গিয়েছিলাম আমি তখন ছোটই ছিলাম প্রায় ওই দশ বারো বছর বয়স তো তখন আমি নাচটা শিখতাম আমি হচ্ছে এক আমার একটা দিদির থেকে নাচ শিখতাম সেই দিদিটা খুব ভালো নাচাতেন খুব নাচ শেখাতেনও খুব ভালো দিদিটা নাচতেনও খুব ভালো তো সেই দিদিটার কাছ থেকে শিখেছিলাম তো ছোটবেলায় যখন আমি নাচ শিখতাম তখনই একটা পারফরমেন্স করেছিলাম স্টেজে প্রথমবার তো আমি প্রথমবার যখন স্টেজে উঠছি উঠে উঠবো তখন আমার খুব ভয় করছিল তাও বাড়ির সবাই আমাকে সাপোর্ট করেছিল অনেক তো আমি ভয় কাটিয়ে উঠেওছিলাম স্টেজে এবারে আমার আমি একটা গান পছন্দ করেছিলাম সেই গানটা ওখানকার হচ্ছে গান যিনি গান বাজাচ্ছিলেন সেই কাকুকে আমার বাড়ির লোক দিয়েছিলেন তো উনি গানটা নেওয়ার পরে গানটা হচ্ছে স্টার্ট করেছিলেন কিন্তু মাঝপথে আমি হচ্ছে নাচতে গিয়ে খুব ঘাবড়ে গিয়েছিলাম তো সেই জন্য কাকুটি মাঝপথে গানটা বন্ধ করে দিতে বাধ্য হয় এবারে খুব ভয় পেয়ে গিয়েছিলাম প্রথমবার যে স্টেজে আমি সামনের দিকের মানুষগুলোকে যিনি যারা সব দর্শক হিসাবে দেখছিলেন তাদেরকে দেখে আমি খুবই ঘাবড়ে গিয়েছিলাম তো সেই জন্য থেমে গিয়েছিলাম আবার ওনাদেরকে বলতে ওনারা আমাকে বুঝিয়ে আবার নতুন করে সুযোগ দেয় তো আমি নতুন করে আবার স্টার্ট করি তো নাচাটা নাচটা শেষ করে তারপরে আমি বাড়ি ফিরেছিলাম তখন আমার খুব খারাপ লেগেছিল যেহেতু আমি প্রথমবার স্টেজে উঠেছি আমার কোনও অভিজ্ঞতা ছিল না তাও আমি চেয়েছিলাম ভালো করে আমি নাচটা করবো কিন্তু আমার হয়েও ওঠেনি তো সেই জন্য আমি খুব খুব আর কি কষ্ট পেয়েছিলাম আমার এরকমও মনে হয়েছিল যে আমার নাচের দিদি হয়তো আমাকে বকতে পারে তো সেইসব নিয়ে আমার খুবই কষ্ট হয়েছিল খুব খারাপ লেগেছিল আমি প্রথমবার ভালো করে করতে পারিনি এটা তো আমার দিদিকে অপমান করা হচ্ছে আমার নাচের দিদিকে তো সেই জন্য আর কি আমি খুব খারাপ লেগেছিল সেই সেই সময়ে তারপরে দিদিকে আমি দিদিকে বলেছিলাম দিদিকে বলতে দিদি বলতেন বলেছে ছিলেন যে ঠিক আছে প্রথমবার তো সবারই এরকম সমস্যা হয় তবে পরেরবার থেকে কোনও সমস্যা হবে না তো এইভাবে আমি তারপরে আরও দুই একবার নাচে অংশগ্রহণ করেছিলাম তারপরে হচ্ছে পড়াশুনোর চাপে আর নাচটা কন্টিনিউ করতে পারিনি তবে আমি নাচটাকে খুবই ভালোবাসি এখনো পর্যন্ত মাঝে মাঝে সময় পেলে আমি বাড়িতেই নিজের মতো করে নাচি